হ্যাঁ আমি এমন কিছু বিষয়ে লিখতে চাই যেটা নিয়ে আমার সন্দেহ রয়ে যায় মনে যেমন রাজনীতি দুর্নীতি নারীদের উপর নির্যাতন নারী নির্যাতিত নারী অত্যাচারিত এইসব বিষয় নিয়ে আমি লিখতে চাই বা কিছু বলতে চাই বোঝাতে চাই কিন্তু সেগুলো আমি পারি না এটা নিয়ে আমার মনে সন্দেহ রয়ে গেছে যদি আমার উপর বা আমার পরিবারের উপর কোনও সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সেই জন্য এটা নিয়ে আমার ভয় হয় আমি লিখতে পারি না এটা নিয়ে কিছু কারণ আমাদের বাড়ি থিকে বাইরে বেরোতে হয় অনেক কাজে অনেক নানান নিত্য প্রয়োজনে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয় সেই জন্য আমরা পারি না আমি পারি না লিখতে এসব নিয়ে কিছু তো আমার মনে হয় এটা ভারতে নিষিদ্ধ নয় এটা শুধুমাত্র আমার মনের ভয় তাই জন্য সেই ভয়ের জন্যই আমি এটা নিয়ে লিখতে পারি না নাহলে ভারতে নিষিদ্ধ বলে তো কোনও কিছুই নেই এটা মনে ভয়ই রয়ে যায় আমাদের সেই জন্যই এটা নিয়ে আমি কিছু লিখতে পারি না